আমার পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়ি আমার রাস্তার সামনে যাতায়াতগুলো খুব ভালো আমার বাড়ির সামনেতেই আছে আমার বাড়ির সামনে দিয়েই একটু গেলেই আমি বাস পেয়ে যাই আমার কোনো অসুবিধা হয় না আরও বহুদূর গিয়ে যেতে গেলে আমি ছ কিলোমিটার দূরে রেল স্টেশন আছে সেখানে যেয়ে আমি যাতায়াত করতে পারি এবং কেউ যদি আত্মীয়স্বজন আসতে পারে আমার কোনো অসুবিধা নয় আমার রাস্তাঘাট খুব সুন্দর আমি যদি বলি যে ঘাটাল যাব সঙ্গে সঙ্গে বাস পেয়ে যাই মেদিনীপুর গেলেও সঙ্গে সঙ্গে বাস পেয়ে যাই আমার কোনো বিমানবন্দর নেই আমার বাসেতেই যে যাতায়াত আমার খুব ভালো লাগে আমি রেলেও যাতায়াত করতে আমাকে খুব পছন্দ লাগে আমি ওইটাই বেশী যাই রেলপথে আমি বহুদূরে আমি ঘুরতে খুব ভালোবাসি আমাদের ঘরে একটি বাস আছে নিজস্ব বাস পরিবার নিয়ে সবাইকে নিয়ে আমি বহুদূরে সবাই হাসিঠাট্টা করে মেলামেশা করে বহুদূরে বেড়াতে যাই আমার খুব ভালো লাগে পরিবহণ ব্যবস্থা আমার খুব ভালো লাগে